মাছ ধরার পেশা বলতে মাছ ধরতে গেলে মানে যেমন বাপেরা বাবারা মাছ ধরতে গেলে দেখি দেখতে দেখতে তাও মাছ পড়লো না নেশা লাগলো মাছ আমাকে পড়বে না মাছ পড়বে না মাছ কীভাবে পড়ে আমি দেখব সেই হিসাবে দেখা গেলো মাছ পড়ছে না মাছ পড়ছে না তারপরে জাল ফেলেই যাচ্ছে ফেলেই যাচ্ছে তারপর কী করলো ও এখন মানে সেইটা আটা দিয়ে পুকুরে ছড়িয়ে দিয়েছে দিয়ে মাছ যখন খাদ্য খেতে ছুটে গেলো তখনই জাল ফেললো মাছগুলো পড়ে গেলো এইভাবে মানে মাছটা খানিকটা হলো মাছগুলো ধরলো বড়ো বড়ো মাছগুলো নিয়ে নিল ছোটো মাছগুলো বাদ দিয়ে দিলো এইভাবে মাছ ধরার পেশা হয়তো দেখা যাচ্ছে বাড়িতে আছে কোনো কাজ কাম নেই মাছ ধরতে যাবো খালে মাছ ধরতে যাব খালে প্রচুর মাছ রয়েছে খালে যাবো খালে সারাদিন ধরে জাল ফেলতে ফেলতে ফেলতে ফেলতে দেখা যাচ্ছে মাছ পরেইনি আর বাড়ি যাবো না মাছ পরেনি মাছ নিয়েই আমি যাবো তারপর দেখে গেলো ওখানটা জায়গায় পানা থাকলো খালেতে পানাটা পরিষ্কার করে জাল টানলো অনেকগুলো মাছ হলো বেশ মাছ হবে না বলে মাছগুলো আবারে ধরলো ধরে ঘরে নিয়ে এলো বলে আজকে দেখ কতটা মাছ হয়েছে আমাকে আমি অনেকটা মাছ ধরেছি আমি ভেবেছি মাছ হবেই না বেলা ভোর বসে বসে ফেলে ফেলে ক্লান্ত হয়ে গেছি মাছ পড়ছে না লাস্টে এক জায়গায় অনেকটা পানা ছিল সেই পানাগুলো পরিষ্কার করে দেখেছি তারপরেই মাছ হয়েছে আমি তারপরে মাছগুলো নিয়ে আসছি ওকে বলছিলো বিক্রি করো না বিক্রি করো না এই না মাছ আমার মাছ আমি বিক্রি করব না আমার মাছ ধরা পেশার মাছ ধরা আমার খাওয়া খুব শখ আমি মাছ বিক্রি করবো না মাছ বিক্রি করতেই করতেই পারবো না আমরা বাড়িতে খাবো সরকারের সহযোগিতা তো সরকার কী করবে সরকার কি কি আমাদের কিছু দেয় সরকার তোমার সহযোগিতা পাব সরকার তোমার কোনো সহযোগিতা পায় না কিন্তু কী বলুন তো তো প্রয়োজনে আমরা মাছ বড়ো করে বাজারে পুকুরের মাছ বড়ো করে বিক্রি করতে যাই এগুলো আমার সাথে সুবিধা কিন্তু আমাদের মানে কোনো কারণে সরকার আমাদের কোনো সুবিধা দেয় না এই কারণে বলতে চাইছি যে সরকার থেকে কোনো কারণে সুবিধা দেয় না দেবেও না